কী রে কী খবর কেমন আছিস আরে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এদিকে কী যে করে বেড়াস আরে শোন না একটা একটা একটা একটা প্ল্যানিং হচ্ছে

আরে সেই রবিবার দিন সকাল বেলা ঝড়খালিতে চা খেতে যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে শুনলাম নাকি ওখানে একটা দোকান তার নাম নাকি বাবাইদা বাবাইদা নাকি খুব ভালো চা বানায় যাবি নাকি দেখিস তুই এখন কিন্তু না না হ্যাঁ হ্যাঁ বলছিস পরে যেন না না করিস না ঠিক যাবি তো আরে তাছাড়া আরও ব্যাপার আছে ওখানে তো ওখানে গেলে ওইখানে ওই ঝড়খালিতে মাছ ধরার একটা ব্যাপার আছে ভালো খাওয়া দাওয়াও হতে পারে ঠিক আছে ওখানে নাকি ভালো মাছ টাছ ধরা যায় পাশাপাশি ভালো রেস্টুরেন্ট আছে তুই আরে আরে যাবে যাবে আরও বন্ধুরা তো আছে আর বলছি কী যে ওখানে ওই ঝড়খালির ওখানে সমুদ্রে একটু চর টর আছে তারপর বন জঙ্গল আছে ঠিক আছে তোর যেমনটা পছন্দ আর কি ঠিক আছে তাহলে কনফার্ম কিন্তু দেখ আবার না না করিস করিস না কিন্তু ঠিক টাইমে বেরিয়ে যাবি সকালবেলা যেহেতু একটু ভোর ভোর বেরো বেরোতে হবে ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি উঠে যেতে হবে তোকে তো ভোরবেলা উঠতে বললে তো উঠিস না আরে টাইমটা বলতে ধর আমরা চা কখন খায় মানুষ সাতটার দিকে খায় ধরো তার আগে এখন শীতকালে সাতটা মানে সকাল তার আগে ও গরমের সময় ব্যাপারটা তো আলাদা তো অসুবিধা নেই তুই পাঁচটার দিকে পাঁচ পাঁচটার দিকে তুই যদি জলে নামতে চাস তাহলে একটা গামছা নিস ঠিক আছে সেখানে নিয়ে তোকে জলে নামিয়ে দেবো মাছ ধরার জন্য আর ব্যাগপত্র কী করবি যাব আসব গাড়িতে করে হ্যাঁ অসুবিধা নেই হুম ও কে ঠিক আছে